ভারতীয় শিক্ষাব্যবস্থা যে পূর্ব সিস্টেম অনুযায়ী পরিচালিত হচ্ছিলো দশ প্লাস দুই প্লাস দুই এইটাকে বাদ দিয়ে নিয়ে বর্তমান শিক্ষাব্যবস্থায় নতুন ধারাকে অনুপ্রাণিত করা হয়েছে এবং বর্তমানে যে শিক্ষাপ্রণালী সেটা বাৎসরিক না হয়ে ছমাস প্রতি ছমাস অন্তর অন্তর সেমিস্টার সিস্টেম অনুযায়ী করা হয়েছে এক্ষেত্রে মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষাগুলি ছমাস অন্তর অন্তর পরীক্ষা নেওয়ার মাধ্যমে যে বিশেষ সুযোগ সুবিধাও গড়ে উঠেছে ছাত্রছাত্রীদের কাছে যে চাপ সৃষ্টি হয়েও হত পূর্বকালে তারারা অনেকটা কমে গেছে এছাড়া সিবিসিএস অর্থাৎ বেস্ট চয়েস সিস্টেমে যে রীতিটা স্টার্ট বা শুরু হয়েছে সেই রীতির বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এই চ্যালেঞ্জের প্রধান একটি কারণ ছিল যেটি হচ্ছে যে এই সিস্টেমের মধ্যে ছমাস অন্তর যে সিলেবাস থাকে বিষয়বস্তু বা পাঠ্যক্রম সেটা শেষ করা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক কিছু শিক্ষা বা জ্ঞান তাদের অপ্রাপ্ত অবস্থায় রয়ে যায় সেক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে এছাড়াও একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে বর্তমান শিক্ষাব্যবস্থা